আমি যে একালায় থাকি সেখানের সঙ্গে শহরের এলাকায় অনেকটাই তফাৎ আছে স্বাস্থ স্বাস্থ সেবার কেন্দ্র স্বাস্থ দিক থেকে কারণ আমাদের এলাকায় যদি কোনো রোগী অসুস্ত হয় তাহলে তাকে অবশ্যই আছে যে আমরা ভর্তি করতে পারি কিন্তু তার যদি বেশি কিছু প্রয়জন হয় মানে হটাৎ করে তার যদি একটা অক্সিজেনের প্রয়জন হয় বা তাকে যদি কোনো আইসিইউ রুমে রাখতে হয় তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ আমাদের গ্রামে এইসব ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে শহরে এইসব অনেক ব্যবস্থা আছে তাদের সঙ্গে সঙ্গে অক্সিজেন বা আইসিইউ রুম বা কোনো বিশেষ কিছু ইনজেকশান যেগুলো হয়তো শহরেই থা পাওয়া যায় আমাদে গ্রামের দিকে হয়তো সেগুলো আসে না সেগুলো শহরে সঙ্গে সঙ্গে ডাক্তাররা মানে চালু করে দিতে পারেন এবং তার অক্সিজেন চালু হয়ে যায় এবং কোনো তার ধরুন কোনো হাটের প্রবলেম হলো তখন তাকে যে হাটের বিভিন্ন ধরনের মেশিন আছে সেগুলো আমাদের গ্রামের হাসপাতালে সব সময় থাকে না সেই অত্যানু মানে সেই জিনিসগুলো আমাদের গ্রামের দিকে থাকে না কিন্তু শহরের হাসপাতালে বা শহরের যে নার্সিং হোমগুলো আছে সেখানে সঙ্গে সঙ্গে আমাদের সেই ব্যবস্থাগুলো আমরা পেয়ে পেয়ে থাকি এছাড়াও রোগীকে নিয়ে যাওয়ার জন্য যে যানবহন আমাদের গ্রামের দিকে সেই সুযোগ সুবিধাগুলো অনেকই কম কিন্তু শহরে আমাদের সেই যানবাহন ব্যবস্থা বলুন বা এ এমা অ্যামবুলেন্স আছে যেটা এমার্জেন্সি নাম্বারে কল করলেই সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে পৌঁছে যায় সেরাকম সুযোগ সুবিধাগুলো আমরা শহরের দিকেই পেয়ে থাকি আর গ্রামের দিকে আমাদের এমনও হয়েছে অনেক রোগীকে নিয়ে যাওয়া হয়তো হসপিটালে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু তাকে ইমিডিয়েটলি অন্য জায়গায় টান্স মানে নিয়ে যেতে হবে তখন সেই ক্ষেত্রে আমরা ঠিক মতন কোনো যানবহন পাই না সেই ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এই জন্যেও শহরের চিকিৎসা চিকিৎসা অনেকটাই আমাদের গ্রামের থেকে অনেকটাই ভালো এবং উন্নত সেটা তো আমরা এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে গ্রামের দিকে তাও এখন শহরের দিকে অনেকটা উন্নত